হ্যালো কিং অফ বাগনান থেকে বলছেন হ্যাঁ আমি মিলি চক্রবর্তী বলছিলাম বলছিলাম আপনাদের ওখানে যে আমি একটা অর্ডার দিয়েছিলাম তা ওই অর্ডারটা কতক্ষণে পাঠাবেন আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু ওটা তো আমার রাত্রের জন্য তা আপনারা আমি তো অর্ডারটা এখন এই সকালবেলা করছি এরপরে তো আমি হয়তো আর টাইম পাবো না তো আপনারা যদি মানে আমার এটা কি কল মানে কলটা কি রেকর্ডিং থাকবে বা এই অর্ডারটা কি রেকর্ড করে রাখা থাকবে মানে যদি কোনো কারণে আপনাদের ওখান থেকে ভুলে যান তাহলে যদি রাত্রেবেলা এসে না পৌঁছায় আমার অর্ডারটা আমি সেই জন্যই আর কি জিজ্ঞাসা করছিলাম মানে আমার পক্ষে তো আর মনে করানো সম্ভব না সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এখানে কোনো ওয়েবসাইট বা কিছু রেকর্ড করার কিছু আছে যেটাতে মানে আমার এই কথাগুলো রেকর্ডিং থাকবে বা আপনাদেরও মনে থাকবে যে এরকম আমি কিছু অর্ডার দিয়েছি বা কিছু তাই জন্যই জিজ্ঞাসা করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু তাও আচ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আপনাদের ওখানে যে যে বাসুদা ছিল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উনি উনি এখনও আছেন ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উনি আসলে আমার খুবই পরিচিত আর কি তা যদি একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলান তাহলে খুব ভালো হয় তাই ওনার সাথে ওনার সাথে যদি কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওনাকে একটুকুনি কাইন্ডলি একটু প্লিজ ফোনটা একটু দেবেন তালে আমি ওনার সাথে একটু কথা বলে নেবো আর ওনাকেও তাহলে ওনাকেও বলা থাকবে তাহলে মনেও থাকবে অ্যাকচুয়ালি সেই জন্যই আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আমি ওয়েট করছি আপনি ফোনটা দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যালো বাসুদা হ্যাঁ মিলি বলছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ দাদা হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটা অর্ডার ছিল রাত্রেবেলা আমি অর্ডার দিয়েছি ওই খাবারগুলো তো খাবারটা যেহেতু টাইম পাই না জানেন তো আপনি আমি ব্যস্ত থাকি সারাদিন সেই জন্য রাত্রেবেলা নেবো আর রাত্রেবেলা ফোন করলে যদি না পাই তাই সকালবেলা এখন ফাঁকা ছিলাম তাই আমি ফোন করেছিলাম অর্ডারটা নেওয়ার জন্য তাই আর কি জিজ্ঞাসা করছিলাম যে মানে এরকম কোনো ব্যাপার আছে যে আমি এই যে বললাম যে অর্ডারটা দিলাম এরকম কিছু রেকর্ডিং করা থাকবে বা অ্যাপসের মধ্যে বা ওয়েবসাইটে কিছু রেকর্ড থাকবে যাতে মনে থাকে আর কি ব্যাপারটা কারণ সকালে দিয়ে যদি রাত্রের মধ্যে যদি সন্ধের মধ্যে যদি ভুলে যায় বা এসে না পৌঁছায় টাইম মতো আমার গেস্টরা যদি চলে আসে তো প্রবলেম হবে সেই জন্যেই আর কি জিজ্ঞাসা করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমি জানি আপনি আছেন অসুবিধা হবে না সেই জন্যে আপনার সাথেও কথা বলে নিলাম যাতে আপনাকেও বলা থাকলো ইভেন আমার ম্যানেজমেন্টের সাথেও কথা হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তাহলে একটু ট্রাই করবেন একটু সন্ধেবেলা যেন একটু তাড়াতাড়ি পৌঁছে যায় হ্যাঁ দাদা ঠিক আছে দাদা আমি তো যেহেতু আমি টাকাটা তো পেমেন্ট করে দিচ্ছি সেই জন্য আমার একটা মানে আর কি ভয় কাজ করছে যে যদি না আসে টাইম মতো তো লোকজনের সামনে তো একটু মানে হ্যারাসমেন্ট যাতে না হতে হয় আর কি নিজে তো করার টাইম নেই সেই জন্যই আর কি এই এতো কিছু ব্যবস্থা করা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা থ্যাংক ইউ তাহলে আপনি টাইম মতো পাঠিয়ে দেবেন একটু হ্যাঁ ওকে ওকে ওকে থ্যাংক ইউ হুম